ইন্টারনেট ব্যাংকিং এবং লেনদেন মাধ্যমকে ব্যাপকভাবে পরিবর্তন করেছে এটি গ্রাহকরা তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করার জন্য তাদের বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজনীয়তা দূর করেছে যেহেতু বর্তমান সময়ে আমাদের সময়ের মূল্য অনেক তাই এতে সময় অনেক বাঁচিয়ে দেয় এবং মানুষজন আরো অন্যান্য কাজে সেই সময়টি ব্যয় করতে পারে ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকদের তাদের অ্যাকাউন্টগুলির পরীক্ষা করতে অর্থ জমা করতে এবং অর্থ চেক করতে ব্যবহৃত হয় ইন্টারনেট ব্যাংকিংয়ের কিছু সুবিদাগুলির মধ্যে রয়েছে নমনীয়তা সাশ্রয় নিরাপত্তা উদ্বেগ টেকনিক্যাল সমস্যা ইত্যাদি গ্রাহকরা তাদের বাড়ি থেকে যে কোনো জায়গা থেকে তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারে গ্রাহকরা তাদের নিজস্ব সময় সূচীতে তাদের ব্যাংকিং কার্যকলাপগুলি চেকিং করতে পারে ইন্টারনেট ব্যাংকিং সাধারণত শারীরিক শাখায় ব্যাংকিংয়ের চেয়ে সস্তা এবং তবে এর কিছু অসুবিধাও রয়েছে যেমন টেকনিক্যাল সমস্যা নিরাপত্তা উদ্বেগ ইত্যাদি যাই হোক আমি এখনো মাঝে মাঝে আমার ব্যাংকে যাই আমি নতুন চেকগুলি সংগ্রহ করতে যাই এবং লেনদেন নিশ্চিত করতে বা ব্যক্তিগত পরিষেবা পেতেই আমি এখনো ব্যাংকে যাই আমি মনে করি যে শারীরিক শাখাগুলি এখনো কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তবে আমি ব্যাংকে যাওয়া আগে থেকে অনেকটাই কমিয়েছি কারণ আমি এখন বেশিরভাগ জায়গাতেই অনলাইনের মাধ্যমেই টাকা পয়সা লেনদেন এবং আরো ইত্যাদি ব্যাংকিংয়ের যে কাজগুলি রয়েছে সেইগুলি করে থাকি